হ্যালো হ্যাপি হ্যাপি রেস্তোরাঁ বলছেন আমি আপনাদেরই একটা গ্রাহক কল করেছিলাম আমার কিছু প্রশ্ন জানার ছিলো তার জন্য আমি কল করেছি কিছুক্ষণ আগে আমি আপনাদের রেস্তোঁরা থেকে একটা পার্সেল অর্ডার করিয়েছিলাম দুটো চিকেন বিরিয়ানি দুটো কাটলেট একটা মিষ্টি দই এবং সাথে একটা ঠান্ডা পানীয় তো আমার অর্ডারটা তিরিশ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিলো অখনও পর্যন্ত আমি অর্ডারটা ডেলিভারি পাই নি ওর জন্যই আমি কল করেছিলাম আমার অর্ডারের ডেলিভারি সম্বন্ধে জানার জন্য আপনারা ডেলিভারিটা দিচ্ছেন তো না আমার একটু খুব জরুরি দরকারের জন্যই আমি অর্ডারটা করেছিলাম কিন্তু তিরিশ মিনিটের মধ্যে অর্ডারটা দেওয়ার আমাকে কথা ছিলো এখন প্রায় এক ঘন্টা হতে চললো আমি এখনো আমার অর্ডারটা পেলাম না এর দেরি হওয়ার কারণটা কি আমি জানতে পারি না আপনাদের দোকান খুবই টাইমে আমাদেরকে খাবার প্রদান করেছে আগেও করেছে এবং খুবই ভালো এই জন্যেই আপনাদের রেস্তোরাঁ থেকে আমি খাবারটা অর্ডার করেছিলাম কিন্তু এখন দেখছি যা আপনারা মোটেই মানে সময়ে দিতে পারেন না পরিষেবা দিতে পারেন না না না না দেখুন আপনাদের সময় ছিলো তিরিশ মিনিটের মধ্যে দেওয়ার এখন প্রায় এক ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত আমার খাবারটা আমি অর্ডারটা ডেলিভারি পাই নি ওকে ঠিক আছে খাওয়ারটা তাহলে দশ মিনিটের মধ্যে চলে আসবে তাই তো ওকে ওকে হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খাওয়ারটা যেন দশ মিনিটের মধ্যে চলে আসে হাঁ তাহলে আমি খুবই উপকৃত হব হুম ধন্যবাদ